হ্যাঁ আমি একটা অর্ডার করেছিলাম আমার অর্ডারটা কতটা প্রসেসিং হয়েছে আমাকে একটু বলতে পারবেন আচ্ছা আচ্ছা আর কুড়ি মিনিট টাইম লাগবে তো তাহলে আমি অর্ডারটা একটু চেঞ্জ করতে চাই ওটা কি করা যাবে না না আমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেরকম ছিল ওটাই থাকবে ওর পরিমাণটা একটু বাড়বে মানে আমার তো একটা ফ্রায়েড রাইস আর একটা চিলি চিকেন ছিল আমি সেই জায়গায় তিনটে ফ্রায়েড রাইস আর চারটে চিলি চিকেন বলছি সেটা করা যাবে তো আচ্ছা তাহলে আমার নতুন অর্ডারটা একটু নিয়ে নেবেন একটার জায়গায় ওটা ফ্রায়েড রাইস চারটে হবে আর ফ্রায়েড রাইস চারটে হবে আর চিলি চিকেন পাঁচটা করে দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না অ্যাড্রেস সেমই থাকবে তো এটা কতক্ষণের মধ্যে আসবে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তো আমার নতুন অর্ডারটা প্লেস হয়ে গেছে তো আর ওর সাথে কি আরও কিছু অ্যাড করতে পারবো আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে ওর সাথে একটা প্লেন রাইস মানে পিস রাইস যেটা ওটা দিয়ে দেবেন ওটা অ্যাড করে দেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমার নতুন অর্ডারটা প্লেস হয়ে গেছে ওটার কি কোনও কনফার্ম মেসেজ কিছু পাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা